ভারতের নৃত্য শিল্পীরা তারা তাদের সংস্কৃতি তাদের প্রতিভা দিয়ে তারা বলিউডকে অনেকভাবে প্রভাবিত করে চলেছে তারা তাদের কালচার তারা তাদের সংস্কৃতির দ্বারা ভারতকে অনেক এগিয়ে নিয়ে গেছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরণের নাচের পদ্ধতি বিভিন্ন ধরণের নাচের নাম তারা তাদের সেই সংস্কৃতি এবং তারা তাদের সেই নাচের পদ্ধতিকে অনেকভাবে এগিয়ে নিয়ে গিয়েছে ভারত আজ ঐতিহাসিক দেশ হয়ে রয়েছে কারণ ভারতে বিভিন্ন ধরণের নাচের পদ্ধতি এবং নাচের নাম পাওয়া গেছে এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরণের নাচের পদ্ধতি ভারতকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে এই নাচের দ্বারা ভারত অনেক পুরষ্কার লাভ করেছে এবং অনেকভাবে প্রভাবিত হয়েছে ভারতে এমন কিছু নাচের নাম হলো যেগুলো ভারতকে অনেক অনেক এগিয়ে নিয়ে গিয়েছে সেগুলির মধ্যে অন্যতম হলো কত্থক ভারতনাট্যম মালায়া ইত্যাদি এই সমস্ত নাচ ভারতকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে